আমার এখনো মনে আছে আমি কীভাবে নাচে গেছিলাম আমি যখন খুব ছোটো ছিলাম তখন প্রায় আমার বয়স হবে ছয় থেকে সাত বছর আমার দিদি নাচ করতো মানে আমাদের পাশের বাড়িতে একটা দিদি থাকতো সে নাচ করতো তো তাকে দেখে আমিও সেখানে কিছু দিন যেতাম গিয়ে গিয়ে নাচ করা দেখতাম ভালো লাগতো আমিও তার সাথে সাথে করতাম তো তা দেখে আমার ঠাকুমা আমাকে নাচে যোগদান করানোর সিদ্ধান্ত নিয়েছিলো সে সেই ম্যাডামটির সাথে কথা বলে কথা বলে বলে যে আমার নাতনিকে আপনার কাছে আমি নাচ শেখাবো তো সেই ও আমি রীতিমতো সেখানে যায় একটি গানে আমি নাচও তুলি দিদির সাথে সাথেই আমি নাচ করতাম তো দিদির সাথে সাথে আমি নাচ করতাম একটি গানে নাচ তুলি সেটি হলো ফুলে ফুলে দোলে দোলে এই গানটিতে আমি নাচটা কিছু দিন যাওয়ার পরে সে আমাকে সপ্তাহে দুদিন শেখাতে আসতো তো দুদিন শেখানোর পরে সে যখন এসেছিলো তারপর আমার মা আর নাচটি করতে দেয় নি তো এইভাবে আমি নাচটির সাথে সাথে যোগদান করেছিলাম নাচটা করতে আমার সত্যিই খুব ভালো লাগতো নাচটা আমি ভেবেছিলাম যে আমার আমার প্যাশান করবো কিন্তু আমি অন্য কোনো কারণবশত সেটা করতে পারি নি এছাড়া আমাকে ঘুঙরু কিনে দেবার কথা বলা হয়েছিলো ঘুঙরুটা আমি কিনতে পারি নি আমার আর্থিক অবস্থার জন্য তো এইভাবে নাচে আমি যুক্ত হয়েও নাচে আমি থাকতে পারি নি